কেউ কোনো দিন তার জন্মভূমির কথা ভুলতে পারে না কারণ সেখানেই তার জন্ম এবং সেখানেই তার শুরু হয় জীবনের প্রথম শিক্ষা প্রথম আনন্দ ছোটোবেলায় শিশুরা যখন দেখি তার বন্ধুবান্ধবদের সাথে খেলছে তখন আমার মনে পড়ে যায় সেই ছোটো বেলার দিনগুলির কথা যখন আমি আমার ভাই বোনেদের সাথে ঝগড়া করতাম কারুর বাড়িতে গিয়ে আম জামরুল এই সব চুরি করে খেতাম সেই সব কথা এখনো স্মৃতিতে ঘোরাঘুরি করে আমার ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন বন্ধুবান্ধবদের সাথে ঘোরাঘুরি করতাম খেলতে যেতাম যখন কোনো কোথাও মেলা হতো তখন সেখানে আমরা ঘুরতে যেতাম খেতাম আনন্দ করতাম স্কুলেতে কোনো অনুষ্ঠান হলে আমরা গিয়ে সেই অনুষ্ঠানটাকে কীভাবে ভালো হবে কি করলে ভালো হবে সেইটা নিয়ে লড়াই করতাম সেইগুলা খুবই মনে পড়ে যায় যখন আমরা দেখি আমাদের সামনে সেই একই ঘটনাগুলি ঘটছে আমাদের স্কুলে বা আমাদের